হ্যাঁ হ্যাঁ স্যার বলুন কী বলতে চান রবীন্দ্রর রবি হ্যাঁ বলছি রবীন্দ্র লাইব্রেরিতে আপনি কল করেছেন বলুন কী জানতে চান আচ্ছা সে অসুবিধা নেই কিন্তু আমি বলছি আমি একটা কথা জানতে চাইছি আপনি কি হচ্ছে আমাদের লাইব্রেরির একজন সদস্য আচ্ছা আপনার কাছে লাইব্রেরি কার্ড আছে হ্যাঁ এবারে বলুন কী কী বই লাগবে হ্যাঁ হ্যাঁ বলছি আপনার তিনটে বই কবে লাগবে আচ্ছা এখন তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর কি মানে এবারে লাইব্রেরি আটটার দিক করে বন্ধ করে দেবো আপনি কি তার আগে আসতে পারবেন না কালকে এসে নিয়ে যাবেন তাহলে তো তখনকে লাইব্রেরি বন্ধ হয়ে যাবে স্যার না লাইব্রেরি নটা নটা সাড়ে নটা থেকে খুলে যায় প্রত্যেকদিন হ্যাঁ দুপুরে তো আমাদের আমাদের সকাল নটা থেকে ধরুন রাত ন আটটা সাড়ে আটটা পর্যন্ত দোকান খোলা মানে লাইব্রেরি সবসময় খোলা থাকে আপনি যখনই আসবেন তখনই পড়তে পারবেন হ্যাঁ আপনার কাছে যদি সদস্যের কার্ড থাকে না তাহলে আপনি বইগুলো নিয়ে গিয়ে যতদিন খুশি রেখে মানে ছমাসের মধ্যে ফেরত দিয়ে যেতে পারবেন তারপরে কোনো অসুবিধা নেই হ্যাঁ তিনটে বই যেই তিনটের কথা বললেন সেই তিনটে বই আছে আমাকে একটু খুঁজতে হবে আর কি সেই জন্য বলছি আপনাকে কালকে আসার জন্য নতুন স্টক বলতে নতুন একজন কবি উঠেছেন মমতা ব্যানার্জি বলে ওনার কবিতার বইটা রয়েছে আর কি মানে এখন বাজারে খুব চলছে ওনার কবিতা

হ্যাঁ খুব সেই ওনার একটা বিখ্যাত ভাইরাল অনেক দামি কবিতা রয়েছে সেই হাম্বা হাম্বা বলে একটা কবিতা ওই কবিতাটাও আমাদের ওই কবি ওই কবিতার বইয়ের মধ্যেই রয়েছে ওই জন্যই হ্যাঁ ওই ওই জন্যই ওই বইটা হচ্ছে আমাদের লাইব্রেরিতে এখন খুবই মানে ডিমান্ড রয়েছে হ্যাঁ ওই বইটা রয়েছে দুটো মাত্র দুটো রয়েছে বাকি সবাই পড়তে নিয়ে নিয়েছে ওই বইটাও যদি আপনার লাগে তাহলে বুক করে রাখুন হ্যাঁ হ্যাঁ আপনার জন্য এক কপি রয়েছে তাহলে আপনি কালকে দুপুরের দিকে আসবেন না আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রেখে দিন তাহলে আর কাল দুপুরের দুপুরের দিকে একবার এসে বইগুলো নিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ